আঁকার ওয়ার্কশপে গিয়ে আমি এটাই আমার অভিজ্ঞতা হয়েছে যে সবার কাছ থেকে জানার পর ওই একটাই অভিজ্ঞতা হয়েছে যে আমি আঁকাটা যখন যতক্ষণ না মন থেকে কোনো কিছু মনের ক্যানভাস থেকে কোনো আঁকা না আছি ততক্ষণ না কোনো আঁকাই সৌন্দর্য লাভ করবে না আঁকাটাকে নিজের মন থেকে আঁকতে হয় এবং আঁকার জন্য খুবই ধৈর্য এবং সময়ের প্রয়োজন কোনো আঁকাই তাড়াতাড়ি বা তাড়াহুড়োতে সম্ভব নয় কারো আঁকার জন্য অনেক ভালোবাসা এবং অনেক ধৈর্যের প্রয়োজন আকাশ আঁকতে গেলে আমাদের আঁকার আঁকাটাকেই যতক্ষণ না সৌন্দর্য লাভ করছে ততক্ষণ না আঁকাটাকে আমরা বাদ দিতে পারি না কারণ আঁকতে গেলে যতক্ষণ আঁক আঁকারটা সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আঁকাটা আঁকাটাকে সৌন্দর্য ও সৌন্দর্য করে তোলা উচিত কারণ আঁক আঁকার প্রতি একটা যাদের আলাদা ভালোবাসা থাকে আক আঁকার আঁকাটাকে নিয়েই আমাদের বেশি ভাবা উচিত যে আঁকাটাকে কতটা কি সুন্দর করে তোলা দরকার হয়